হ্যাঁ আমি লাইব্রেরি গেছি আমি যখন স্কুল কলেজ পড়ি তখন সেখানকার লাইব্রেরি থেকে বই তুলে আমি অনেক পড়াশোনা করেছি এবং আমার ব্যক্তিগত কোনো লাইব্রেরি নেই আর আমার স্বপ্নের লাইব্রেরি বলতে হ্যাঁ আমার একটা স্বপ্নের লাইব্রেরি আছে যেখানে অনেক রকমের বইয়ের সংগ্রহ আছে সেখানে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই সেখানে পাওয়া যায় এবং আমার সেই স্বপ্নে আমার একটা পরিকল্পনা আছে যে আমি আমার বিভিন্ন লেখকের মানে আমার প্রিয় লেখকদের বিভিন্ন রকম বইয়ের সংগ্রহ সেখানে রাখবো এবং সেই লাইব্রেরিতে আমি আমার সারাদিনের অনেকটা সময় সেখানে কাটাবো এবং সেই বইগুলো নিয়ে চর্চা করবো এবং সেই বইগুলোকে খুবই যত্ন সহকারে সেখানে রাখবো এবং সেখানে অনেক ছাত্র ছাত্রীরা এসে সেই বই সংগ্রহ করতে পারবে এবং সেই বই সংগ্রহ করে তারা পড়াশোনা করতে পারবে এবং কোনো গরীব ছাত্রছাত্রী যারা বই কিনতে পারে না তারা এসে আমার সেই লাইব্রেরি থেকে বই সংগ্রহ করবে এবং সেই বই নিয়ে তারা পড়াশোনা করে বড় হবে